হ্যাঁ প্রিয়াঙ্কা বলছি শুনেছিস তো কোচিং সেন্টারটার কথা আচ্ছা নিটের প্রিপারেশনের জন্য আসলে নিটের প্রিপারেশনের নিয়ে আমি না কিছুই মানে বুঝতে পারছি না নিটে বসব কি না আমি সেটাও জানি না মানে আমি এখনও ইয়ে করতেই পারছি না যে ডিসাইড করতেই পারছি না যে আমি বসব কি বসব না তো এটাও আমাকে বাড়িতে একবার আসলে আলোচনাও করতে হবে বুঝতে পারছিস তো কী কী মানে কত দিন ধরে সপ্তাহে কত দিন ধরে পড়াবে পাঁচশো টাকায় অ্যাডমিশন হয়ে যাবে নিটের হ্যাঁ অনেক কম নিচ্ছে তো

হুম তুই আমাকে বল যে তুই ছাড়া আর কত জন আছে মানে তুই আমি আর তনুশ্রী ছাড়া আর কত জন আছে মানে আমাদের যারা গ্রুপে ছিল তাদের মধ্যে আর কত জন যাচ্ছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা শোন তাহলে আমি না বাড়িতে আগে কথা বলি আর তাছাড়াও তোর কীরকম কী রেজাল্ট বেরোবে কত পাব না পাব সেটা না দেখে তো আর ও ইয়ে করা যায় না আগে দেখি বাড়িতে জানিয়ে আর দামটা যেহেতু তোর মানে বেতনটা যেহেতু অনেকটা কম সেহেতু এইটার দিক থেকে সমস্যা হবে না আর অনেক জনই আসবে তার কারণ দামটা ওনারা কম রেখেছেন ঠিকই আছে বাড়ির থেকেও তো অতটা দূর নয়

ঠিক আছে ঠিক আছে তাহলে রাখছি বুঝলি হ্যাঁ হ্যাঁ